যেমন আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো দুর্গা পুজোয় আমি একদম ষষ্ঠীর দিন থেকে দশমী একাদশীর দিন অবধি নানারকম রান্না করে থাকি তার মধ্যে বিশেষ রান্না হচ্ছে মালপোয়া তারপরে আড়শে যেটাকে মানে চালটা গুঁড়ো করে গুড় দিয়ে ওটাকে তেলে ভেজে সুন্দর করে আড়শে বানাই কুচো নিমকি নানারকম খাবার আমরা এটা দুর্গা পুজোর সময় করি পায়েস আরেকটা আমাদের উৎসব হয় সরস্বতী পুজো এই দুটো পুজোই মানে সেটাতে সিজানো রান্না এটা সিজানো হচ্ছে আমাদের সমস্ত গোটা সেদ্ধ নানারকম সবজি যেমন বেগুন আলু লাল আলু সমস্ত কিছু দিয়ে আর নানারকম কলাই পাঁচরকম রমা কলাই পাঁচরকম ডাল দিয়ে আমরা সিজানোটাকে তৈরি করি সুন্দর হয় খেতে ওটা এবং ওটা অ্যান্টি পক্স আমরা যেটা খাওয়াই প্রত্যেকটা মানুষকে আমরা ওটা অ্যান্টি পক্স আমরা করি নানারকম তরকারি সরস্বতী পুজার সিজানো আমাদের উৎসব মেইন উৎসব হচ্ছে নবান্ন মানে আমাদের গ্রামের দিকে নবান্ন উৎসব সেখানেও আমি রান্নাবান্না করি যেমন দুধ দিয়ে খোয়াক্ষীর নারকেল দিয়ে করি নানারকম খাবার দাবার রান্নাবান্না ঘুগনি পায়েস তারপরে খাসির মাংস আমাদের এইগুলো থাকে তারপর নানারকম মিষ্টি জাতীয় খাবার দুধ দিয়ে নানা রকম মিষ্টি আমরা বাড়িতে তৈরি করি আর সব থেকে মেইন আর সব থেকে ভালো ভালো বানাই মালপোয়া